হ্যালো হ্যাঁ বলুন রাস্তায় অনেক রাস্তার ট্রাফিক অনেক জাম আছে তাই উ ক্যান্সেল হয়ে গেছে আর আপনার লোকেশন তো প্রচুর দূর বলছে তাই আমি ওখানে যেতে পারবো না কিছু করার নেই কিছু করেন নাই দিদি ওই আপনার লোকেশনটা অনেক দূর বলছে তাই আমি ওখানে যেতে পারবো না আর দিদি আপনি তো জানেনই এখন পেট্রোল ডিজেলের দাম অনেক বেড়েছে আপনি কি জানেন না আপনি ইকটু দেকবেন যে এখন পেট্রোল ডিজেলের দাম অনেক বেড়েছে তাই চাসশো টাকাই ভাড়া আপনার লোকেশনে তো চারশো টাকাই দেখাচ্ছে আপনি জানেন না আমাদের কিছু করার নাই দিদি